আমি যাকে ভালবেসেছিলাম তার সাথে ঘরের লোক বিবাহ দিতে রাজি হয়নি তখন আমি কি করলাম কোনো উপায় থাকেনি ওকে ছাড়া বাঁচবও না এরকম একটা মনোভাব ছিল কিন্তু যখন আমি দেখলাম যে বাড়ির লোক রাজি হয়নি অনেকবার বলার সত্ত্বেও রাজি হয়নি তখন আমি ভাবলাম পালিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই কিন্তু যখন আমি ওর সঙ্গে পালিয়ে গেলাম যাবার তো কোনো জায়গা থাকেনি চিনিনি কিন্তু আমি তখন আমার বড়ো বউদিদের বাপের ঘরে চলে গেলাম